আমার বাবা মা এবং দাদু দিদা বেশ শিক্ষিত নয় কারণ তাদের সে সময়ে সেরকম পরিবেশ ছিল না এবং তারা আর্থিক অবস্থা থেকেও অনেক দুর্বল ছিল বাবা মা এবং দাদুর দিদার মাধ্যমিক অবস্থা ভালো না হলেও তাদের শিক্ষার প্রয়োজনীয় আর্থিক সমর্থন নিশ্চিত করা কঠিন ছিল অনেক সময় অর্থের অভাবে সম্মোহন করতে হয়েছে যা শিক্ষার সুযোগগুলিকে প্রভাবিত করেছে এছাড়া উচ্চশিক্ষার জন্য যে পাঠ্যপুস্তকগুলি আমরা ব্যবহার করে থাকি সেই সময় তারা সেরকম পাঠ্যপুস্তকও পায়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য আদর্শ উপায়ে পাঠ্যপুস্তক সরবরাহ করা উচিত ছিল কিন্তু তাদের সময়ে সেই সুযোগ পাওয়া খুবই কঠিন ছিল সেই সুযোগ তারা পায়নি উচ্চমাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য উপযুক্ত পরিবেশের জন্যও তারা খুব একটা ভালো শিক্ষিত নয় কারণ এটি ওদের কাছে একটি বিশেষ বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু বর্তমানে বাবা মা এবং দাদু দিদা আমাকে শিক্ষা দেওয়ার জন্য বিশেষ উপায়ে আমাকে সাহায্য করেছেন তারা আমাকে ছোটবেলায় প্রাথমিক বিশ্ব বিদ্যালয়ে ভর্তি করেছিলেন এবং আমাকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য আরো উঁচু বিদ্যালয়ে ভর্তি করেছেন এবং আমাকে ছোটবেলা থেকেই বই খাতা সব কিছু সহজ সহজে আমি পেয়েছি তাদের পরিশ্রম এবং দিনচর্চায় পাঠ্য পুস্তকের প্রতি মনোযোগ এবং উপযুক্ত শিক্ষার সাথে তাদের একটি উত্তম পরিবেশ ব্যবহার করে শিক্ষার সুযোগে আমি উন্নত হয়েছি